হ্যাঁ বলুন আমার কাছে সবই অ্যাভেলেবেল আছে আপনি কোনটা চাইছেন হ্যাঁ দশের মধ্যে দশের মধ্যে ধরুন আপনার দশের মধ্যে আপনার হ্যাঁ হবে ওটা ওটা আপনি জানেন তো হয়তো ফোর জি বি আছে এইট জি বি আছে ওয়ান ওয়ান টোয়েন্টি এইট আছে হ্যাঁ একরম সব ধরনের আছে ওটা ওটা কত পড়বে ওইটা পড়বে আপনার পনেরো পড়বে আচ্ছা দেখছি হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আচ্ছা দেখছি ওটা ওয়াই টোয়েন্টি ওয়ানটা আমার কাছে অ্যাভেলেবল আছে হুম তো আমি জানাচ্ছি একটু হ্যাঁ পোকো এম টু প্রো পোকো এম টু প্রোটা হ্যাঁ ওটাও হবে পোকো এম এম টু প্রো প্রোটা ওটাও হবে আপনার ধরুন হ্যাঁ ওটা আপনার দশের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে হুম হুম হুম হুম হুম অবশ্যই অবশ্যই আমাদের কাস্টমারদেরকে ফ্রি অবশ্যই দেওয়া হয় সবসময় হ্যাঁ ধরুন আপনি আসবেন হ্যাঁ আসবেন আপনাকে আমরা দেখিয়ে দেবো একটা এক একটা ব্লুটুথ হেডফোন যার দাম মোটামুটি আমাদের বাজারে বারো বারো থেকে পনেরোশোর মধ্যে আছে সেটা আমরা আপনাকে ওটা পাঁচশো টাকায় করে দেবো ঠিক আছে স্যার না ওটাকে ফ্রি অফ কস্ট নয় হুম হুম হুম হুম হুম পনেরোর মধ্যে আপনি ভিভো টি ওয়ান পেয়ে যাবেন

ভালো ফিচার আছে ভালো ফিচার আছে আপনি আপনি আসছেন বলুন তো এখানে আপনি কবে আসছেন আচ্ছা তাহলে তো শুনুন আপনি না এক কাজ কাজ করুন আপনি আজকে সন্ধ্যায় চলে আসুন হুম আমাদের এখানে বিভিন্ন ধরণের ভ্যারাইটিস মোবাইল আছে হুম আপনি আপনাকে এসে আমরা দেখিয়ে দেবো হুম আপনার আরও আরও অনেক কিছু দেখাব যে আপনি ভাবতে পারছেন না হুম খুবই ভালো ভালো জিনিস দেখাব ওটার সঙ্গে থাকবে হুম তো এসে

হুম হুম হুম হুম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওটার পড়বে ওটা মোটামুটি আপনার পড়বে প্রায় হাজারের মধ্যে হয়ে হয়ে যাবে

একদম একদম একদম ঠিক আছে